আমার সবচেয়ে টিভি সিরিয়ালের মধ্যে ভালো শো হচ্ছে মিঠাই যেটা আমি দেখতে খুব পছন্দ করি এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে বসে দেখা যায় যার কারণে এটার মধ্যে কোনো সাংসারিক সমস্যা আর মাধ্যমেই কিন্তু সবকিছু শিখিয়েছে এবং পরিবারের কীভাবে সবাইকে একসঙ্গে নিয়ে থাকা যায় এবং কীভাবে থাকতে হয় সেটাও কিন্তু শিখিয়েছে যার ফলে আমি এই শোটি খুব ভালো করে দেখি এবং পছন্দও করি